আমার এলাকার কিছু উপজাতীয় শিল্প রয়েছে সেগুলি হলো ব্যাগ তৈরি করা বা ব্যাগের হ্যান্ডেলগুলি তৈরি করা বা ব্লাউজ তৈরি করা ব্লাউজের হুঁক লাগানো এই এই এই কটি উপজাতীয় শিল্পগুলি আছে মানুষ এগুলো কীভাবে সংরক্ষণ করে বলতে গেলে অনেক সংস্থান আছে যেগুলি ব্যাগ কারখানা যেমন ব্যাগ কারখানা ব্লাউজের কারখানা বা শাড়ির কারখানা এইরকম অনেক সংস্থান আছে সেগুলি লক্ষ্য যে এবং লোক লোকগুলিকে সংরক্ষণ করা হয় মানুষদের দিয়ে সেই লোকগুলিকে দিয়েই এইসব উপজাতীয় শিল্পগুলো তৈরি করা হয় আমাদের এখানেও এরকম অনেক কয়েকটি সংস্থা রয়েছে যেখানে ব্যাগ তৈরি করা হয় সেইখানেই মানুষরা আমাদের এলাকার অনেক মানুষ আছে তারা উপজাতীয় শিল্পগুলিকে তুলে ধরে তাদের এবং গুনগুলো গুনাবলীগুলো সেখানে দেখানো হয় তারা দেখ তারা সেইগুলি করতে পারে সেখানে তাদের দু ওই মাসিক একটা আয়ের বাধ্য করো করা হয়েছে সেইখানে ওই কাজগুলি করে তারা মাসিক মাসিক কিছু আয় তারা পায় কিছু টাকা তারা পায় এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এইগুলো নিয়েই আমাদের সংরক্ষণ মানুষ এইভাবেই এইগুলো দিয়ে সংরক্ষণ করেন সেই উপজাতীয় শিল্পগুলির দ্বারা এবং নিজের পায়ে বা নিজে হ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে